হ্যালো ললিতা কেমন আছিস হ্যাঁ আমি ভালোই আছি বলছি একটা সাহায্য করতে পারবি হ্যাঁ বলছি আমি তো কাল চুল কেটে এসেছি কিন্তু আমার পাসপোর্টের বড়ো চুলের ছবি দেওয়া তো আমি এটা পরিবর্তন করতে চাই কী করে করবো একটু বলতো হ্যাঁ অনলাইনেই করবো হ্যাঁ আচ্ছা তারপর আচ্ছা বুঝলাম আর কিছু করতে হবে আচ্ছা শুধু এইটুকু করলেই হয়ে যাবে তো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ রে রাখলাম